হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হুঁ আমার তো এখন মানে কাজের চাপ ভীষণ যেতে তো দেরি হবে দু এক দিন এই মোটামুটি তো দু দিন লেট হবে হুঁ বুঝতে পারছি তো আমনিও একটু বুঝুন না আমার মানে কাজের চাপ ভীষণ তো আর আগে কটা কাজ নেওয়া আছে সেগুলো কমপ্লিট করতে হবে আগে না এখানে সবাই কাজে আছে মোটামুটি ফাঁকা কেউ নেই সে টাকা পয়সা মোটামুটি আপনার শুধু একটা ফিউজের কাজ তো কি ফিউজ আমার মানে আমাকে দিতে হবে না আমনি কিনে আনবেন আমি শুধু লাগাবো আচ্ছা তাহলে ওই ছশো টাকার মধ্যে মনে হয় হয়ে যাবেখন

আচ্ছা বেশ হ্যাঁ হ্যাঁ রাখুন